আমার কাছে এখন যে জিনিসটি রয়েছে সেটি হল জীবনের সবথেকে মূল্যবান জিনিস এই জিনিসটির নাম হল দূরভাষ এই দূরভাষের ফলে মানুষ বিভিন্ন প্রান্তের যেখানেই থাকুক না কেন ঘরে বসে খবরাখবর পেয়ে যায় তার কী সুবিধা অসুবিধা সেগুলো আমরা জানতে পারি এবং বিভিন্ন প্রান্তে কোথায় কি ঘটনা ঘটছে সেই সব খবরাখবর আমরা এই দূরভাষের মাধ্যমে পেয়ে থাকি এছাড়াও আমরা এখন নাচ গান আবৃত্তি এসব বিভিন্নরকম সাংস্কৃতিক অনুষ্ঠান এই দূরভাষের মাধ্যমেই পেয়ে থাকি